হ্যালো এটা কি ববিতা ট্রাভেল এজেন্সি আসলে আমার বাড়ি জলপাইগুড়িতে হ্যাঁ আমি একটু বকখালি ঘুরতে যেতে চাইছি

হ্যাঁ শিয়ালদা নামবো এবার আমি না সেরমভাবে কিছু চিনি না এই তো সামনের বারো তারিখ হ্যাঁ হ্যাঁ এই সামনের বারো তারিখ যেতে চাইছি হ্যাঁ মানে রিসিভ করলে ভালো হয় অথবা আপনি বলে দিন আমি চিনে নেয়ে যাবো হ্যাঁ তাহলেও হবে আমরা পাঁচ ছ জনের মতো যেতে চাইছি হ্যাঁ এবার কথা হচ্ছে আমরা ওখানে দুদিন আচ্ছা ঠিক আছে আমরা প্র পাঁচ জনই যাবো এই তো সামনের বারো তারিখ না না আমরা এক দিন নাইট স্টে করবো তো দু দিন ঘু হ্যাঁ হ্যাঁ তো মানে কেমন কী বাজেট আছে পার কিলোমিটার হুম আচ্ছা তাও মোটামুটি ওই পার কিমি জন্য আচ্ছা তাও আচ্ছা বলছি কত পড়তে পারে টোটাল আচ্ছা ঠিক আছে তাহলে ওটা কনফার্ম করে দেবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আসে ধন্যবাদ